কিছু দিন আগে আমি একটি অনলাইনে আমার প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইনটি ছিলো ফ্লিপকার্ট সেই ফ্লিপকার্টের অর্ডারের জন্য ডেলিভারি বয় আমার জিনিসটি ডেলিভারি করার জন্য যখন আসে আসার পর আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে কোন দিকে যাবো আফটার বাড়িটা কোন দিকে আপনি একটু আমাকে ক্লু দেন যদি বলে দেন তাহলে আমি খুব সহজেই পৌঁছে যাবো আমি তখন বলাম আমার বাড়ির সামনে একটি রামচন্দ্র মন্দির আছে আমি বললাম ভাই তুমি একটু ডান দিকে যে যে বাজারের গলিটা পড়ছে ওখান থেকে আসো আর এসে দেখো সামনে একটা রামচন্দ্রর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তাহলেই তুমি ওই চূড়াটার দিকে তাকালেই দেখতে পাবে মন্দিরটা তখন সে ওই দিকে এসে আমাখে বললো আর কোন দিকে যাবো আমি বললাম বাঁদিকে দেখো বাঁ পাশে একটা বাজার পড়ছে বাজারের সামনে মন্দির মন্দিরের সামনে একটা পোল আছে পোলের সামনে রয়েছে কিছু একটা পিলার সেই পিলারের সামনে রয়েছে একটা সবুজ রঙয়ের বাড়ি সেই সবুজ বাড়িটাতেই তুমি এসো তাহলেই দেখবে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি বলছে আচ্ছা দিদি ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান ওখানে আমি যাচ্ছি এই বলে সে এলো এসে আমার সামনে এসেই আমাকে অর্ডারটি খুব সহজেই আমার হাতে তুলে দিলো